একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস প্রত্যেক বছর একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস পালিত হয় আমাদের দেশে বাংলা ভাষা নিয়ে অনেক যুদ্ধ হয়েছিলো অনেক মানুষ অনে অনেক মানুষের বুকের রক্ত ঝরিয়েছিলো প্রতি বছর পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুরের জন্মদিন পালন করা হয় অনেক বড়ো অনুষ্ঠান হয় নাচ হয় বাংলা গান হয় কবিতাও আবৃত্তি হয় এছাড়া বিভিন্ন রকমের নাটক অনুষ্ঠান হয় বাইশে সেপ্টেম্বর বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস পালিত হয় বিভিন্ন রকমের অনুষ্ঠান নাচ গান কবিতা আবৃত্তিও হয় তবে